হ্যাঁ ডাক্তারবাবু বলছেন আপনি আমতলা আমতলা হসপিটালে ডা ই ডাক্তার বলছেন তো বলছি যে ওই আমার একটা ওই হাসপাতালে পেশেন্ট আছে হুম তো ওনার দেখেন তো কী প্রব্লেম হয়েছে অ্যাডমিশান করিয়েছি সক আমি পেশেন্ট হ্যাঁ আমার সমস্যা হচ্ছে ওই সো সব সময় বমি হচ্ছে আর মাথা ব্যথা করছে এই রকম সমস্যা বমিটা এতো মানে ওষুধ খাচ্ছি ই খাচ্ছি ভ ভালোই হচ্ছে না না না ওটা হচ্ছে না শুধু বমিটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি গুড় জোয়ান খেয়েছি কিন্তু কাজ হচ্ছে না ওতে আমাকে হসপিটালে গিয়ে অ্যাডমিশান হতে হবে আর ওই মাঝে মধ্যে পুরো শরীরে ব্যথা করে হুম হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম হ্যাঁ এর আগে আমি আপনার কাছে দেখিয়ে এসছিলাম একবার আপনি ওইগুলো টেস্ট আরে বলুন টেস্ট দিয়েছিলেন কিন্তু আমার ওগুলো সব নর্মাল ছিলো না না আমার থাইরডের কোনো সমস্যা নেই হুম আমার বাড়ি হচ্ছে ওই আঞ্জন হুম হুম হুম

আপনার চেম্বারটা কোথাই আচ্ছা আচ্ছা ওই যে ফার্মেসি আছে ওই ফার ফার্মেসিতে আপনি বসেন নাকি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম হুম আচ্ছা আচ্ছা আপনার ওখানে তাহলে আমাকে নাম লেখাতে হবে নাকি

ওকে ওকে ঠিক আছে স্যার আপনি যেগুলো আপনার এই যে রিপোর্টগুলো রিপোর্টগুলো আপনি করতে দিয়েছিলেন ওগুলো নিয়ে যাবো কি হুম হুম হুম আচ্ছা আছা আচ্ছা এখন ওই তো বলছি যে আমার বমিটা এখন ঠিক হচ্ছে না ওষুধ খাচ্ছি হয়তো এক দিন বাদ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওষুধ স্যার ঠিক আছে